একটি শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে প্রথম বছরে নানাবিধ অবলম্বন করতে হয় যেমন শিশুটির বস্ত্র সব সময় প্রতি মুহুর্ত পরিষ্কার পরিচ্ছন্ন পরাতে হয় এবং মায়ের বুকের মাম ছ মাস বয়স পর্যন্ত খাওয়াতে হয় বাইরের কোনো খাবার তাকে খাওয়ানো চলে না এবং শিশুটির প্রতিদিন প্রতিটি বস্ত্রয় ডেটল জল দিয়ে ধুয়ে রোদে শুকনো দিতে হয় এবং শিশুটি যখন ভূমিষ্ঠ হয় তারপর থেকে তাকে তোয়ালে আর দিয়ে কোলে করতে হয় এবং শিশুটি যখন একটু একটু বড়ো হয় তখন তার ওজন স্বাস্থ্য কেন্দ্রে যেয়ে করাতে হয় শিশুটা কেমন বাড়ছে তা জানা হয় এবং শিশুটি হওয়ার সাথে সাথে তাকে বিশেষ ইনজেকশান দেওয়া হয় এবং প্রতিমাসে এক মাস দেড় মাস আড়াই মাস সাড়ে তিন মাস বয়স সব টিকা দিতে হয় যাতে শিশুটি সুস্থ ও স্বাভাবিক অবস্থায় থাকে এবং শিশুটিকে মায়ের মুখে বুকের মাম ছাড়া কোনো খাবার খাওয়ানো যাবে না তারপরে কি হয় না শিশুটিকে পোলিও খাওয়াতে হয় স্বাস্থ্যবিধান মেনে আমাদের নানাবিধ কাজ করতে হয় যাতে শিশুটি সুস্থ থাকে শিশুটিকে কি করতে হয় না আলো বাতাস সব কিছুই সহ্য করাতে হয় তা নাহলে শিশুটি বড়ো হলে আর এই সকল সব কিছু সহ্য করতে পারবে না